আমি বলছিলাম কালকে যে দইবড়া আমি খেয়েছিলাম না আপনার দোকান থেকে তো খুবই ভালো লাগলো দইবড়াটা খেতে তো বলছিলাম বলছিলাম আরও তো কিছু রাখতে পারেন দইবড়ার সাথে তাই না আচ্ছা না আমাকে খুবই ভালো লাগলো এবং আজকেও যাবো আমি আপনি আজকে স্টল নিয়ে বসছেন তো দইবড়ার আচ্ছা একটু বেশি করে নিয়ে আসবেন এত কম দইবড়া রাখলে কি হয় বলো আজকে আমার বেশ কিছু বন্ধুগুলোও যাবে খাওয়ার জন্য আচ্ছা হ্যাঁ কারণ আপনার দোকানে যা ভিড় হয় আমি তো নিজের চোখে দেখলাম কালকে তাই বলছিলাম একটু বেশি কিছু খাবারের আইটেম রাখলে বা আর একজন কাউকে আপনার হাতের পাশে রাখলে একটু ভালো হত আর কি হ্যাঁ হ্যাঁ ওটাই বলছিলাম কারণ তোমার সাথে সাথেও তো এক দুইজনকে কাজ করতে হবে না তাহলে দোকানটাও বড়ো হবে বা যখন আপনি খাবারগুলো বানাবেন তখন তারাও হাতে হাতে গড়বে একা তো পারা সম্ভব হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমি কালকে যখন আসলাম তখন কিছু মানুষও বললো যে এখানে দইবড়াটা খুব ভালো খুব সুস্বাদু পাড়ার লোকেও দেখছি বলছে নাম করছে তাই আর কি একটু কিছু বাড়িয়ে রাখো ভালো হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ